ম্যাম আমি বোলপুর যেতে চান আপনি তো এইখানে চালান টোটো আপনি কি আমাকে বোলপুর যেখানে ফটো গ্যালারি অন্বেষণ এর হচ্ছে শান্তিনিকেতন সেটা কি আপনি নিয়ে যেতে পারবেন ম্যাম আমি এসে গেছি আমি বাস স্ট্যান্ডে আছি আপনাদের এখান থেকে আমি যেতে চাই এবং আপনি কত টাকা নেবেন না না আপনাকে আজকে সারা দিনই ধরুন আমি যতক্ষণ অন্বেষণ ফটো অন্বেষণটা হবে ততক্ষণই আপনাকে ধরে রাখছি আমি সারা দিনই টোটোটা বুক করে রাখছি এবারে আপনি ধরুন আমাকে নামিয়ে দিলেন দিয়ে হয়তো এক মন্তর চলে আসলেন এসে আপনিও আপনার কিছু কাজ থাকলে সেরে নিলেন আবার আমাকে ওখান থেকে নিয়ে আপনি আবার আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে যাবেন এরকম করতে হবে আর কি আর আপনি হচ্ছে এক কাজ করবেন আমাকে ওইখানে শান্তিনিকেতনে বিভিন্ন রাস্তা রয়েছে তো এবং বিভিন্ন জায়গা রয়েছে সেগুলো তো আমার অনেক জায়গা জানা নেই সেইগুলো আপনাকে কিন্তু একটু ঘুরিয়ে দেখাতে হবে আমরা আছি তিনজন তিনজনে যাব আপনি তাহলে কীরকম কী নেবেন আপনি সব জানেন তো ঠিক আছে ম্যাডাম অসুবিধা হলে আপনাকে এই নাম্বারে কল করলে পাওয়া যাবে তো আপনি এক কাজ করুন তাহলে এই মুহূর্তে এখন বাস স্ট্যান্ডে আছেন চলে আসুন আমরা হচ্ছে বোলপুর যাব প্রথমে ফটো গ্যালারি অন্বেষণে তার পরে একটু শান্তিনিকেতনটা ঘোরাঘুরি করব আবার আপনি আমাকে টোটোয় করে ওই যেখানে অনুষ্ঠানটা হচ্ছে ফটো গ্যালারি অনুষ্ঠানটা সেইখানে নামিয়ে দেবেন তার পরে আমরা একটুক্ষণ ওখানে থেকে একটু ঘোরাঘুরি করব তার পরে আপনি আবার আমাদেরকে দিয়ে যাবেন ঠিক আছে ম্যাডাম আপনি আসুন আমরা ওখানে রয়েছি থ্যাংক ইউ ম্যাম হুম